বর্তমানে আধুনিক যুগ হওয়ার কারণে ও আমাদের টেকনোলজি উন্নতি হওয়ার কারণে অনেক মানুষ বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে যেমন বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পিক দক্ষতা অনলাইনে বিভিন্ন ভিডিও বানিয়ে বিভিন্ন নাচের ভিডিও বানিয়ে গানের ভিডিও ছবি আঁকার ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুক ট্যুইটার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে পোস্ট করে অনেক ইনকাম করতে পারছে এবং তারা আর্থিকভাবে সুবিধে হচ্ছে এছাড়াও যারা বিভিন্ন কারুকার্য করতে পারে বিভিন্ন পোশাক বানাতে পারে তারা সেই সব ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলে সেখানে পোস্ট করে তারা অনেক টাকা ইনকাম করতে পারছে তারা নিজের দক্ষতা অনুযায়ী ধরুন কেউ দোকান খুলতে পারে না তারা টাকার অভাবে সে যদি কারুকার্য শিখে ওই ইউটিউব চ্যানেলে সেই ভিডিও টা টা আপলোড করতে পারে তাহলে সে সেটির মাধ্যমে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে ও অনেক টাকা ইনকাম করতে পারে আমার দেখা এরকম অনেকগুলো চ্যানেল আছে সেখানে অনেক মেয়েরা এবং অনেক ছেলেরা তাদের আর্থিক সাহায্যভাবে এগিয়ে যাচ্ছে তাদের এই প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে এইসব এই টেকনোলজির উন্নতির জন্য তারা অনেকটা এগিয়ে গেছে এই সভ্যতার কারণে